হ্যালো হ্যাঁ আমি মডেল পূজা বলছি হ্যাঁ আমার একটু মেকআপ করাবার ছিল এই কাল পরশুর মধ্যে কাল কাল কাল কাল বলতে পারেন কালই হ্যাঁ ব্রাইডাল মেকআপ চাই আমার হ্যাঁ ব্রাই ব্রাইডাল হ্যাঁ আপনার কাছে তো আমি আগেও মেকআপ করেছি মেকআপ করে খুব ভালো লেগেছে পছন্দ হয়েছে একটু সেই জন্য আপনা আপনাকে আমি আরেকবার কল করলাম সেজন্য আপনার কাছে মেকআপ করব বুঝলেন হ্যাঁ আপনার মেকআপটা হ্যাঁ আসলে খুব সুন্দর তো সেই জন্য আমার অনেক বন্ধুর আর আমারও অনেক খুব পছন্দ হয়েছে বুঝতেই পারছেন হ্যাঁ হ্যাঁ সেটা বুঝতেই পারছি হ্যাঁ ফটো দেখি তো আপনি তো দেখেইছেন ইনস্টাগ্রামে ফলোয়ার লাইক কত আছে আমার তো অনেক বেশি আছে সেই জন্যে আপনাকে বারবার মানে যখনই মেকআপ করি তখনই আপনাকেই কল করি বুঝতে পারছেন একটা কালকে আমি ওই চারটে পাঁচটা এমনি টাইমে যাব চারটে চারটের সময়ই যাব আমি কালকে হ্যাঁ সেরকম হলে আগেই যাব আগে যেমন আপনার কাছে গিয়ে যেমন সাজিয়েছেন চেষ্টা করবেন অমনি করেই সাজিয়ে দিতে হ্যাঁ মানে একটু না অনেক বেশি দরকার আছে তো একটু অন্য জায়গায় দূর জায়গায় যাওয়ার আছে তো সেই জন্য বুঝতে পারছেন হ্যাঁ আর কিছু যদি কিছু দরকার হয় আপনি আমাকে বলে দেবেন আমি নিয়ে যাব হ্যাঁ আমার সাথে না না এখন কারোর অত দরকার নেই যখন দরকার হবে আপনার নাম্বার আমি দিয়ে দেব আর আপনাকে আমার ফ্রেন্ডটা কল করে নেবে বন্ধুটা ঠিক আছে আর ড্রেস সব নিয়ে যাব তো ড্রেস জুয়েলারি বলছি জুয়েলারি নিয়ে যাব তো সব হ্যাঁ ঠিক আছে আমি সব নিয়ে যাবো ঠিক আছে ঠিক আছে কাল তাহলে যখন আমি যাব আপনাকে কল করব ঠিক আছে আপনি যদি বিজি থাকেন তো এখনই বলে দিন নাহলে পরে তখন প্রবলেম হয়ে যাবে যদি আমি ঠিক আছে ঠিক আছে আমি আসার আগে একবার কল করে দেব ঠিক আছে ঠিক আছে রাখছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ